আজকাল সবচেয়ে বেশি ব্যবহিত অ্যাপ যেমন ফোনের বা কম্পিউটার এরকম ফোনের মাধ্যমে যে অ্যাপ খোলা হয় বা বেশি ব্যবহার করা হয় এরকম অ্যাপ হচ্চে যেমন

হোয়াটসঅ্যাপ আছে পাবজি অ্যাপ আছে এই ধরনের নানা রকমের অ্যাপগুলি খুব বেশি পরিমাণে এখন ব্যবহিত হচ্ছে এখন সবাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য তাই ইনস্টাগ্রাম ফেসবুক এইসব অ্যাপগুলি ব্যবহারের মাধ্যমে সবাই ভাইরাল হতে চায় এবং ইউটিউবের মাধ্যমে এই জন্য এই ধরনের অ্যাপগুলি খুব অতিরিক্ত ব্যবহার হচ্ছে খুব পরি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এবং খুব বাজে অ্যাপ যেমন হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেম এগুলি খুব অতিরিক্ত পরিমাণে ব্যবহিত হচ্ছে এবং স্মার্টফোনের যেরকম সুবিধা বা অসুবিধা আছে যেমন সুবিধা হলো স্মার্টফোনের মাধ্যমে আমরা অনেক সুবিধা পাই যেমন কারো সাথে খুব দরকারি কথাবার্তা আছে এবং সেখানে গিয়ে তাকে তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলতে হবে না যোগাযোগের যোগাযোগ মাধ্যম আমাদের স্মার্টফোনের মাধ্যমে হয়ে যাবে একটা সিম পরিয়ে যদি ফোন করে নি সেই নম্বরে তো ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাচ্ছে এবং কথাবার্তা হয়ে যাচ্ছে আমাদেরকে কোথাও যেতে হচ্ছে না এবং স্মার্টফোনের আরো অনেক সুবিধা আছে যেমন ধরুন আমরা কাউকে কাউকে টাকা পাঠাবো খুব দরকার সেটা আমরা ফোনপে বা গুগুল পে বা অনলাইন পেয়ের মাধ্যমে গুগুল পে গুগুল পে ফোনপে ভিম এইসব অ্যাপের মাধ্যমে আমরা তাকে টাকা পাঠিয়ে দিতে পারি এইসব আরো যেমন আছে টাকা পাঠানো ছাড়াও যেমন আরো সুবিধা আছে স্মার্টফোনের আমরা যদি কোথাও ট্রেনে বেরোতে চাই ট্রেনে করে ধরুন আমরা কোথাও যাবো সেটা আমরা বাড়ি থেকেই আমরা ট্রেনে ট্রেনে টিকিট বা বাসের টিকিট বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে আমরা বুকিং করতে পারবো টিকিটটা এবং স্মার্টফোনের যেমন সুবিধা স্মার্টফোনের আরো অনেক সুবিধা আছে স্মার্টফোনের দ্বারা আমরা সব জায়গায় যেতে পারি আমরা কোথাও গেলে যদি রাস্তা ভুলে যাই যেতে না পারি সেখানে আমরা স্মার্টফোন আমাদের সাহায্য করে যেমন ম্যাপ আছে সেই ম্যাপ দেখে দেখে ম্যাপে সব রকম দিয়ে দেয় কোথায় কি এবং সেই ম্যাপ দেখে দেখে আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারি এবং আমাদের আজানা অনেক কিছু কোয়েশসেন বা অনেক কিছু আছে ভারতের মধ্যে অনেক কোয়েশসেন আছে যেগুলা পৃথিবী আরো অনেক কিচু কোয়েশসেন আছে যেগুলা আমরা জানি না সেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে জেনে নিতে পারি স্মার্টফোনে স্মার্টফোনে ইউটিউব অ্যাপের মাধ্যমে আমরা সার্চ করলেই সেখানে দিয়ে দেয় যেমন ইউট্যুব অ্যাপ আছে ক্রোম আছে গুগল আছে এইসব জায়গা থেকে কয়েশসেন সার্চ করলে সং তৎক্ষণাৎ কোয়েশচেনের অ্যানসার দিয়ে দেয় স্মার্টফোনে আমরা এই রকম সুবিধাগুলা পেয়ে থাকি এবং স্মার্টফোনে অসুবিধা যেমন হলো এখন স্মার্টফোনের সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে খারাপ কাজেও স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে যেমন কাউকে ফোন করে জ্বালাতন করা সবাইকে অনেক মানুষ ছেলে মেয়ে আছে অনেক ছেলে মেয়েকে জ্বালাতন করে ফোন করে এবং আরো যেমন আছে এখন প্রতিটা ছেলে মেয়েই গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্চে এর ফলে যেমন ফ্রি ফায়ার পাবজি এই গেমের প্রতি আসক্ত হয়ে আছে এই আসক্ত হয়ে যাওয়ার ফলেই এখন সে ছেলে মেয়ে আর পড়াশুনায় মন দিচ্ছে না কেউ কেউ তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছ ভবিষ্যৎ কালো হয়ে যাচ্ছে সেই জন্য পড়াশোনায় মন না দেওয়ার কারণে সে শিক্ষিত হতে পাচ্ছে না তারা সব সময় ওই স্মার্টফোনেই পড়ে আছে স্মাটফোন নিয়ে ওই গেম খেলছে ফ্রি ফায়ার পাবজি এইগুলি হল ফোনের খারাপ দিক স্মার্টফোনের